বাংলা ভাষার ইতিহাস বলতে বোঝায় যে বাংলা ভাষা কবে কীভাবে সৃষ্টি হয়েছে এবং ক্রমশ কীভাবে বাংলা ভাষা পরিমার্জিত পরিবর্ধন হয়ে এগিয়ে গেছে চর্যাপদের সৃষ্টির সময় থেকে বাংলা ভাষার আমরা জন্মর লগ্ন সম্পর্কে ধারণা পাই এবং পরবর্তী সময়ে বাংলা ভাষাতে নানারকম পরিমার্জন পরিবর্ধন করা হয়েছে এবং বাংলা ভাষা নানাভাবে বিকশিত হয়েছে এবং বিকশিত হয়ে আজকের রূপ পরিগ্রহ করেছে